হ্যাঁ হ্যালো ভালো আছিস হ্যাঁ হ্যাঁ ওই কেআরসি কোচিংটা আমি অনেক বছর ওখানে পড়ছি তো ভালো তা তুই কি পড়তে আসতে চাষ ওই কোচিংয়ে হ্যাঁ হ্যাঁ ও কোচিংটায় ভালো পড়াশুনো হয় আর ইংলিশ মেন হচ্ছে ইংলিশ অঙ্ক উপরে ওখানে বেশি এক পড়ানো হয় যেমন সুনীল স্যার আছে ওই সারটা ইংলিশটা একটু সুন্দর ক্লাস নেয় করত আচ্ছা এসে একটু দেখ পড়ে দেখ তারপরেই বুঝতে পারবি কোন স্যার কেমন পড়ায় ও আচ্ছা আচ্ছা ভালো হয়েছে এই একসঙ্গে দুজনা আবার থাকবো একসাথে পড়তেও ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা আর আরওকই আশেপাশে কেউ যদি পড়তে আসতে চায় তাদেরও বলতে পারো কোচিং সম্পর্কের যেরকম পড়ায় ভালো যদিও তারাও পড়তে চায় তাদেরও তাহলে বলে দিস তারাও পড়তে আসতে পারে আচ্ছা পড়াশুনো কেমন হচ্ছে বাড়িতে এখন